আমি শেয়ার বাজার সম্পর্কে অতটা সচেতন ন তবে এটুকু জানি যে শেয়ার বাজারের দর ওঠানামা করে বা যে কোনো জিনিসের ওপর সেটা করা যেতে পারে বা এই শেয়ার বাজারের জন্য এখন ডিজিট্যাল অ্যাপ বা পরিবর্তন আছে বা বিভিন্নই অ্যাপ আছে বা এই ধরনের অ্যাপ বা শেয়ার বাজার সম্বন্ধে আমার অতটা ধ্যান ধারণা নেই তবে শেয়ার সূচক যে কোনো বিভিন্ন কিছু নিয়মকানুন কাগজপত্র করতে হয়

এখানে শেয়ার সূচক কোনো জিনিস যদি বিনিয়োগ করি তার কাগজপত্র তৈরি করতে হয় বা য বা শেয়ারমূলক জিনিসের ওঠানামা করে